শৈশবের ভ্রমণের স্মৃতি বলতে যেটা আমি সবচেয়ে বেশি অনুভব করেছি দেখুন শৈশবে ভ্রমণের স্মৃতি তো অনেক কিছুই হয় কিন্তু আমার যেটা সবচেয়ে বেশি আমাকে প্রভাবিত করেছে সেটা আমার নিজের মামাবাড়ি কারণ বেশিরভাগ ছোটোটাই আমার কেটেছে সেই মামাবাড়ির ছোটোবেলার ছোট্ট খেলার সাধারণ ছোট্ট ছোট্ট বন্ধুর সাথে খেলতে খেলতে সেই স্মৃতি আমার কাছে স্মরণীয় স্মরণীয় এবং আমার জীবনের সেরা স্মৃতি হয়ে থাকবে এটা আমি সবসময় মনে করি সেখানের খেলাধুলা সেখানের সেই ছোট্ট তেঁতুলগাছের পাথরের ঢিল পাড়া থেকে শুরু করে মাঠে গিয়ে দৌড়ানো একে অপরের সঙ্গে ঝগড়া করা সেই স্মৃতিগুলো যেন আর জীবনে ফিরে আসবেনা আমার মনে হয় সেই স্মৃতিগুলো হয়তো আমি আর ফিরে পাবো না সত্যি তা আমার জীবনে এটাই আমার কাছে সবচেয়ে বেশি শৈশবের স্মরণীয় স্মৃতি বলেই আমাকে মনে হয়েছে